পশু পণ্য হিসাবে মানুষ অনেকটাই বেছে নিয়েছে কেন না ছোটো থেকে ছোটো বাচ্চা একটি যদি পশু মানুষ করা হয় তাকে সবজি আরও অন্য কিছু খাইয়ে দাইয়ে তাকে ছোটো থেকে বড় করল এবং বড় হওয়ার পরে তারা বাজারে যেয়ে কেটে তারা বেচাকেনা করতে লাগল তারা দেখতে পাচ্ছে এতে অনেকটাই টাকা পয়সা পাওয়া যাচ্ছে রুজি রোজগার হচ্ছে আর মানুষ বাজারে কিনতে যাবে সবজির দাম আগুন এই সব চিন্তা ভাবনা করে মানুষ দেখতে পাচ্ছে এই পশু মাংস যদি কিনে রাঁধা যায় তাহলে সহজে একটা জিনিস রেঁধে ফেললে খাওয়া যাবে এইভাবে মানুষ খেতে থাকে কী করবে বলুন না বাজারের আগুন মূল্য কী হবে কীভাবে তারা চালাবে এইভাবে পশু মাংস কিনে তারা খাচ্ছে